আমরা সবাই জানি ভারতে সবাই চা পছন্দ করে আমার বাড়ির লোকজনও খুবই চা খেতে অভ্যস্ত আমি বাড়িতে দুরকমভাবে চা বানাই এক নম্বর হলো দুধ চা আর দু নম্বর লিকার চা বাড়ির যারা বয়স্ক হয়েছে তারা লিকার চা খেতে খুবই পছন্দ করেন তাই লিকার চা বানানোর জন্য আমি প্রথমে জল গরম করি তাতে ধন্বন্তরি পাতা আদা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিই এবং সঙ্গে চা পাতা দিতে ভুলি না চা পাতা ধন্বন্তরি আদা এই সকল কিছুক্ষণ ফুটে যাওয়ার পর হালকা করে চিনি দিই এবং বাড়ির যারা লিকার চা খেতে পছন্দ করে তাদের পরিবেশন করে থাকি আর এক চা হলো দুধ চা যা বানানো খুবই সহজ প্রথমে দুধ ফুটিয়ে নিই তারপর তাতে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিই আদা দেওয়ার পর চা পাতা বেশি করে দিই দেওয়ার পর তাতে চিনি মিশিয়ে নিই বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওটা কাপে কাপে দিয়ে আমি বাকিদের সার্ভ করে থাকি